স্কুলে ছাত্রদের চারু ও কারিগো কারু কারুশিল্প শেখানোর জন্য কিন্তু একটা যে ক্লাস হয় যেই ক্লাসে শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের হাতে ধরে সেই শিল্প শেখায় আয় এবং সেই শিল্প তার জন্য ও কিন্তু বাচ্চাদের সেটা কিন্তু স বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে শেখানো শেখে এবং সেটাতে কিন্তু বাচ্চাদের অনেক এক ভালো লাগে অনেক উৎসাহিত হয় তারা পুতুল তৈরি করা যেমন পুতুল তৈরি করা বৃষ্টিতে কাগজের নৌকা তৈরি করা ইত্যাদি শিল্প ও কারুগরি শিল্প সম্পর্কে শৈশবের অনেক স্মৃতি রয়েছে যেমন শৈশবে স্কুলে শিক্ষক শিক্ষিকারা বলতেন যে এ বাড়ি থেকে হাতের কাজ করে নিয়ে আসতে হবে মাটি বা কাগজ দিয়ে হাতের কাজ করে নিয়ে আসতে হবে তখন আমরা বাড়ির ঠাকুমা দাদুদের বলতাম যে এ স্কুলের জন্য আমাদের পুতুল তৈরি করে দাও মাটি দিয়ে পুতুল তৈরি করে দাও বা কাগজ দিয়ে কিছু বানিয়ে দাও তখন কিন্তু আমাদেরকে ওই রকম পুতুল বা নৌকা এরকম আরো অনেক কিছু মাটির যেমন মাটির ফল কাঁঠাল বানিয়ে দিতো কাঁঠালটা আমরা গোল করে নিতাম দিয়ে বানিয়ে সেটাতে আবার ধান ইয়ে করে নিতাম সে কাঁটা কাঁঠালের গায়ে যে কাঁটাগুলা রয়েছে সেইগুলো করার জন্য তো সেইগুলো আমরা যখন স্কুলে নিয়ে যেতাম সেইগুলো ভালো বলতো তখন আমরা খুব আনন্দ আনন তখন আমদের খুব আনন্দ হতো এবং অং আমরা অনেক উৎসাহিত হতাম সেইগুলো আমরা আবার বাড়িতে এসে করার চেষ্টা করতাম এবং বাড়িতে এসে আবার সেগুলো করতাম খুবই ভালো লাগতো তখন এটা কিন্তু শৈশব জীবনের খুব ভালো এবং মধুর স্মৃতি হয়ে রয়ে গেছে আমাদের জীবনে